পোলট্রি চাষে যথাযথ মানে একটা ও একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা রাখবে পোলট্রি ফার্ম ভরার জন্য এবং তাদের খাবার দেওয়া সময় মতো জল দেওয়া এবং বায়ু বাতাস যাতে ঠিক ঠাকভাবে পায় তার জন্য নিয়ম মতো তাদের পরিষেবা করাও করতে হবে এবং কৃষকরা পোলট্রি ফার্মকারী হিসাবে পোলট্রির থেকে যে সার পাওয়া যায় সেগুলো থেকে কৃষকদের অবশ্যই সাহায্য হয় যার ফলে চাষবাস ভালো হয় ফসল ভালো হয় ফল আলা দিয়ে উৎপন্ন করতে পারে ভালো আর এ বিষয়ে ইউটিউব যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব বলো বা ফেসবুক বলো সেখানে সব কিছুই পাওয়া যায় শুধু পোলট্রি নয় আরও অনেক বিষয় পাওয়া যায় তো এ বিষয়ে ইউটিউব চ্যানেলে বা বই সংবাদপত্র আছে অবশ্যই যেগুলো থেকে মানুষের সাহায্য হয় পোলট্রি ফার্ম করতে এবং চাষবাস করতে পোলট্রি